জলে গোবর মিশিয়ে প্রবেশদ্বার প্রান্তরে স্প্রে করার পেছনে যুক্তিটি হলো আমরা বাঙালিরা মনে করি আমাদের বাড়ির আশেপাশ দিকে রাত্রেবেলা কোনো অশুভ শক্তি যায় সেই জন্য আমরা সকালে উঠে গোবরের জল জলের সাথে গোবর মিশিয়ে আমরা চারিদিকে ছড়িয়ে দিই